এখন নায়িকা হিন্দি নায়িকা বিশাল বাজে বাজে ড্রেস পরে দেখেছি ফেসবুকেই ফটো তুলে ছাড়ে আমার ফটোর অত জ্ঞান নেই ফটো ছেড়ে কি বাজে বাজে পোস্ট দেয় আমার ওই সব দেখতে খুবই খারাপ লাগে এমনি সিরিয়ালও করছে তারাও ওইরকমই করছে দেখছি টিকটক বানাচ্ছে তাইও দেখছি কেই বাজে বাজে ফটো ড্রেস পরড়ছে ফটো তুলছে পোস্ট দেখই বাজে ড্রেসটাই বাজে পুরো বা বাজে ড্রেস পরে ওইরকম কেউ করে না ওরম হিন্দি সিরিয়াল করছে বাংলা সিরিয়াল করছে ওরম করে করে করে পুরো বাজেই লাগে দেখতে খুবই খারাপ লাগছে আমার খুবই পছন্দের না ওইরকমই আমি আমার অত জ্ঞান নাই যে আমি ওরম দেখি না ওইরকম কিন্তু দে কম বেশি দেখি কিন্তু কী করবো ফেসবুকেই ঢুকলেই ওদের ওইরকম ড্রেস পড়ায়ের ছবি থাকে ছবি আমার দেখতে খুবই খারাপ লাগে ওই ছবিগুলো ছবিগুলো এত এত বাজে ভাই তোলে পোস্ট দেয় এত এতো বাজে করে আমি ভেবে পারি না এত বাজে পোস্ট দেয় কেন এরম দেয় তা কে যান আম আমার আমরা ফটো তুলি ফটো তোলার আমাদের জ্ঞান নেই সেরম একটা সিরিয়াল করছে ফটো তুলছে কী বাজে সিরিয়াল করছে কী বাজে হচ্ছে ফটোই ভালো হয় না হিন্দি সিরিয়ালে তো পুরো বাজে কি বাজে বাজে ড্রেস পড়ছে পুরে ফটো তুলছে এত বাজে ফটো হচ্ছে বুঝ বুঝতে পারছি না কি বাজে বাজে ফটো এরকম ফটো কেউ তোলে ফটো এত বাজে বলার মতন না ফেসবুকে ঢুকলেই বাজে ফটো ইউটিউবে ঢুকলেই বাজে ফটো টিকটক বানাচ্ছে এখন বাজে ফটো